কৃষিতে বিভিন্ন ধরনের যন্ত্রের ব্যবহার করা হয় যেমন প্রধান হচ্ছে নাঙল কোদাল কাস্তে এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় কোদাল যেন যেমন মাটি কাটতে ব্যবহার করা হয় কাস্তে ধান তিল গম সরষে এইসব ফসল কাটার জন্য তার পাশাপাশি নাঙল আছে নাঙল দিয়ে মাটিই চাষ করা হয় আর বাজারে এখন যান্ত্রিক সরঞ্জামও বহুরকমের বেরিয়ে গেছে আর সেগুলোর দ্বারা হয়তো অনেক ধরনের কাজ খুব কম টাইমের মধ্যে করা হয়ে যাচ্ছে যেমন যান্ত্রিক সরঞ্জাম দিয়ে ফসল রোপণও করা হয় চষাও হয় এবং কাটাও হয়